আমি একবার কলকাতা শহরে কাজে গেছিলাম সেখানকার পরিস্থিতি এবং আমি যার সঙ্গে কাজে গিয়েছিলাম সে খুব দুর্ব্যবহার করতে শুরু করে আমার সঙ্গে তার ফলে আমি কাজটা সম্পূর্ণ করতে পারিনি এবং কিছুদিন তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম যত তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি ক্রমশ ক্রমশ সে ব্যবহার খারাপ করতেই থাকে এর ফলে আমি ওই কাজটি ছেড়ে চলে আসি এবং তারপর আমি আর তার সঙ্গে যোগাযোগ রাখি